আমার সবচেয়ে চ্যালেঞ্জিং পেইন্টিং হচ্ছে একটা ল্যান্ডস্কেপ যেটা আমি অনলাইনেই দেখেছিলাম আর সেটাকে বানাতে গিয়ে আমার প্রায় ছ সাত মাস মতো লেগে গিয়েছে মানে এগজ্যাক্ট যেরকম একটা মানুষ বানাতে চায় তো আমি ওটাকে ওটা অ্যাকচুয়ালি বহুত হার্ড ছিল তো আমি ওটাকে সেম টু সেম কপি করার চেষ্টা করেছি যেটা কপি করতে গিয়েই আমার এত সময় লেগে গিয়েছে তো ওইটার থেকে আমি শিখলাম যে ওইটা আসলে পুরোটা কোনো স্কেচ ছিল না ওটা একটা পুরোটা ওয়াটার কালার পেইন্টিং ছিল তো ওইটাকে সেম টু সেম কপি করতে গিয়ে আমি জানতে পারলাম যে ওয়াটার কালারের মধ্যে বিভিন্ন রকম শেড মিশিয়ে বা ওইটাকে পেপারে না এঁকে ক্যানভাসে আঁকলে সেটা ভালো হয় যেটা আমি জানতাম না সেটাকে একটা রাফ স্কেচ করে তারপর ওয়াটার কালার করা যায় আমি সেটাও জানতাম না বা ডাইরেক্ট পেইন্ট ওর মধ্যে লাগিয়েও পেইন্ট করা যায় সেটা আমার জানা ছিল না তো এরকম কিছু জিনিস শ্যুট করার নতুন নতুন জানতে পারি যে সব বিষয়ে আমার আগে জানা ছিল না